হ্যাঁ হ্যালো আপনার দোকান আছে না কি ও আচ্ছা আমি শীত বস্ত্র ওই কেনার জন্য আপনাকে ফোন করেছিলাম তাহলে আমি যেগুলো বলছি আপনি সেগুলো কাইন্ডলি একটু লিখে নিন আমি বলছি আমার দু ডজন আপনার সোয়েটার লাগবে এল সাইজ এক্সেল সাইজ

আর আপনার টুপি লাগবে দু ডজন মাফলার বাচ্চাদের এক ডজন বয়স্কদের এক ডজন মাফলারও আপনি এক ডজন করুন ভালো কোয়ালিটির হবে তো তাহলে শাল আপনি আবার তিন ডজন করুন আর আর এনার আপনি আবার কিছু করুন ও দু ডজনের মতো আপনার এই যে মালগুলোর কোনও সুতো বা উল উঠে ফুঠে যাবে না তো ঠিক আছে তাহলে